আপনি কি ঔষধের অন্যান্য উৎসগুলি সম্পর্কে জানেন যেমন আয়ুর্বেদ হ্যাঁ আমি আয়ুর্বেদ সম্পর্কে অনেক কিছু জানি আয়ুর্বেদ গাছগাছালি থেকে হয় যেমন নিম গাছ আছে বাকস গাছ আছে কালমেঘ গাছ আছে তুলসি গাছ আছে এরকম নানান যাবতীয় গাছ থেকে আয়ুর্বেদ ঔষধ তৈরি হয় আমি আয়ুর্বেদটা খুব পছন্দ করি কারণ আয়ুর্বেদ ওষুধে কোনো ক্ষতি নেই গাছগাছালি থেকে যে সব ওষুধ তৈরি হয় তাকে আয়ুর্বেদ বলে এবং আয়ুর্বেদ ওষুধে কোনো ক্ষতি নেই সবই মানুষের ভালো করে তাই আমি আয়ুর্বেদকে খুবই পছন্দ করি তাই হাসপাতাল যেতে আমি একটু অপছন্দ করি তাই হাসপাতালের থেকে আমার মনে হয় এই আয়ুর্বেদ ওষুধই ভালো হবে তাই আয়ুর্বেদ ওষুধটাই আমি নিই এবং বাড়ির আশেপাশে যাদের কিছু অসুখ আরে হয় তখন আমি এই আয়ুর্বেদটাই ব্যবহার করতে বলি আর আয়ুর্বেদ ওষুধই ভালো আয়ুর্বেদ ওষুধ থেকে গাছগাছালি থেকে হয় এইজন্যেই আয়ুর্বেদ ওষুধ খুবই ভালো